বিবাহের মতো বড় অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা করার জন্য আমি গ্রাম পঞ্চায়েত থেকে একটি জলের ট্যাঙ্ক আনাবো এবং নিমন্ত্রিত ব্যক্তিদের জলের বোতল দেওয়ার চেষ্টা করবো